আমাদের বা গ্রামে একটা বাড়ি তৈরি করার সময় সব সময় সেখানের জলবায়ু সেখানের সমস্ত কিছু দিক দেখেই আমরা বাড়িটা তৈরি করা শুরু করি সব থেকে আগে সেই বাস্তুটা ঠিক আছে কিনা সেটা দেখি তারপর সেখানে বাড়িটা তৈরি করি তো সেখানে তৈরি বাড়ি তৈরি করার সময় আমরা এটা দেখি যে কোন দিকটা রান্না ঘর কোন দিকটা টয়লেট এবং কোন দিকটা শোয়ার ঘর করলে সব থেকে ভালো হবে এর মধ্য থেকেই আমরা একটা বাড়ির পরিকল্পনা নিয়ে পারিবারিক সদস্যদের সবার সাহায্যে একটা বাড়ি তৈরি করতে সক্ষম হই তো এতে আমাদের কি অনেক কিছু দ্বিধা থাকে সেগুলো সবার কাছ থেকে নিয়েই আমরা তৈরি করে তো আগে কী হতো আগে গ্রামে একটা কেমন বাড়ি দেখা যেতো কী টালি বা টিন বা খড়ের বাড়ি দেখা যেতো কিন্তু এখন সেটা দেখা যায় না এখন সাধারণত পাকার বাড়ি পাকার দেওয়াল বেশি পাওয়া যায় কারণ আগের তুলনায় এখন পরিবেশ অনেক উন্নত হয়েছে তাই সাম্প্রতিক বছরগুলিতে অনেক কিছু এই বিষয় নিয়ে আমাদের বিজ্ঞানীরা রিসার্চ করার পরে দেখেছে যে গ্রামের যে বাড়িগুলি মাটির বাড়িগুলি রয়েছে সেগুলি খুবই সহজে ভেঙে যায় কিন্তু এটি পাকার বাড়ি বানিয়ে ফেললে সেটি মিনিমাম ষাট বছর সত্তর বছর টিকে যায় তো এই জন্য আমাদের সমাজে সব্বার কল্যাণের জন্য আমাদের রিসার্চ বিজ্ঞানীরা বলুন আর আমাদের ইঞ্জিনিয়াররাই বলুন সবাই তারা সামঞ্জস্যভাবে দিক দিয়ে দেখেছেন যে পাকার বাড়ি খুবই উপযোগ্য তাই আমাদের এখানে এখন পাকার বাড়ি তৈরি হয়